হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলছি বলুন হ্যাঁ বলুন ও আপনি ওষুধ খাননি ও এখনও কাটেনি ও আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন আপনার যখন কমছে না আপনি সমস্ত রকমের ওষুধ খেয়ে নিয়েছেন বলছেন তাহলে যখন কমছে না আপনি এক কাজ করুন আপনি মহেন্দ্রনগর হাসপাতালে যান ওখানে একটা সর্দি কাশির স্পেশালিস্ট বসে তো ওনার কাছে একবারটি দেখিয়ে নিন হ্যাঁ তো হ্যাঁ উনি এগুলোর বেশ ভালো ডাক্তার মনে হয় ওখান থেকে দেখিয়ে আপনি কিছু সুরাহাও পাবেন হ্যাঁ কবে কী বসে বলতে সোম থেকে রবি প্রতিদিনই বসে কারণ ওটা হসপিটালের ডাক্তার তো ওই জন্য আপনি গিয়ে ওখানে যদি দেখিয়ে নেন তাহলে ভালো হবে আর যাবার সময়টা হচ্ছে দশটা থেকে বারোটার মধ্যে যাবেন কারণ তারপরে আর গেলে তাকে পাবেন না হুম আপনারা যেতে পারবেন তো হ্যাঁ অবশ্যই রোগটা তো ঠিক হবে বলে আশা করছি কিন্তু এবারে দেখুন আপনি যদি নিজে সেটাকে অবহেলায় ঘুরিয়ে দেন তাহলে কি আর সেটা হয় কখনও হুম তার মানে আপনি ঠান্ডায় ঘোরাঘুরি করছেন সেটা আপনাকে মানতে হবে তবু থামছে না তাই তো তাহলে আমার কথাটাই শুনে দেখুন একবারটি গিয়ে দেখুন সেখানে ভালো কিছু হয় কি না হ্যাঁ একদম গিয়ে ঘুরে আসুন অবশ্যই ডাক্তারটা ভালো যেটুকু আমি জানি কারণ আমাদের কাছে তো ওটার রেকর্ড থাকে তো গিয়ে দেখতে পারেন

আচ্ছা ঠিক আছে